আমি বালা উচ্চবিদ্যালয়ের দশম শেণীর ছাত্রী আমার প্রিয় বিষয় হলো ইতিহাস আমাদের স্কুলে ইতিহা এই ইতিহাস বিষয়টি খুব সুন্দর করে খুব সহজ করে বুঝিয়ে পড়ানো হয় আমাদের স্কুলে আমাদের ইতিহাসের ক্লাস নেয় ইতিহাসের ক্লাস নেয় আমাদের ইতিহাসের ম্যাডাম উনি খুবই সুন্দর করে ইতি উনি খুবই সুন্দর করে ইতি আমাদের ইতিহাস পড়ান এবং উনি বইয়ের বাইরে উনি উনি বইয়ের মতো করে না পড়িয়ে উনি উনি বিষয়টি খুব সুন্দর করে সহজভাবে খুব সুন্দর করে সহজভাবে আমাদের বুঝিয়ে দেন এবং এবং তিনি গল্পের মতো আমাদেরকে পড়িয়ে গল্পের মতো পড়ান এর ফলে আমরা খুব সহজেই সেই বিষয়টা জানতে ও বুঝতে পারি এবং সেটা আমাদের খুব বেশি দিন মনে থাকে সেটা সেটা খুব কম খুব কম সময়ে আমাদের মুখস্ত হয়ে যায় মুখস্থ হয়ে যায় এবং বইয়ে যেভাবে কঠিন ভাষায় লেখা থাকে ম্যাডাম ওই কঠিন ভাষাটি সহজ সরল করে বুঝিয়ে দেন এবং এতে এতে আমাদের সকলেরই খুব উপকার হয় এবং যে সমস্ত ছাত্র ছাত্রীরা একটু পিছিয়ে পড়েছে তারা খুব সাতা তারাও খুব সহজে সেই সমস্ত জিনিসগুলি উপলব্ধি করতে পারে এর ফলে তাদের খুব উপকৃত তারা খুব উপকৃত হয় এবং আমাদেরও খুব উপকার হয় ম্যাডামের এই পড়ানো পড়ানোর জন্য তাই ভা ম্যাডাম মানে এতো সুন্দর পড়ানোর জন্য ম্যাডামকে আমার তরফ থেকে ধন্যবাদ ধন্যবাদ এবং ম্যাডামের এই পড়ানোর জন্য আমি ইতিহাস আমার ইতিহাস পড়তে খুব ভালো লাগে ইতিহাস তাই আমার প্রিয় বিষয় এই কারণে আমি ইতিহাস ইতিহাসে খুব ভালো নম্বর পেয়ে থাকি হচ্ছে এই এই জন্য ঘরে যখন আমি পড়ি তখন আমার কোনো অসুবিধা হয় না ম্যাডামের এই সুন্দর সহজ ভাষায় ইতিহাসটা পড়িয়ে দেওয়ার জন্য